হ্যাঁ আমাদের এই নদীয়া জেলায় আমার এই ছোট্ট গ্রামটি কৃষ্ণনগর এখানে কিন্তু একবার খুব জলের ঘাটতি হয়েছিলো তখন কালবৈশাখী হতো প্রচুর সেই কালবৈশাখীর কারণে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছিলো বিভিন্ন জায়গায় গাছ পড়ে তারগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিলো তখন কিন্তু মানুষের জলের খুব কষ্ট হতো কারণ এখন বৈদ্যুতিক ছাড়া জল ওঠে না মিনি থেকে জল মানুষকে খেতে হয় নাহলে সজল ধারা বিভিন্ন গ্রামে আছে তা থেকেও জল খেতে হয় আমাদের গ্রামেও একটা সজল ধারা আছে ওখান থেকে মানুষকে জল খেতে হয় কিন্তু বৈদ্যুতিক ছিলো না বলে বিদ্যুৎ ছিল না বলে কিন্তু জল খাওয়া খুব মানুষের কাছে মুশকিল হয়ে গেছিলো চান বাসন ধোয়া জামা কাপড় কাচা তো দূরের কথা খাবার জলটুকুও পর্যন্ত পাওয়া যাচ্ছিলো না এতো জলের ঘাটতি যে পূরণ করা যাচ্ছিলো না কী করে মানুষকে জল দেওয়া হবে এ কথা ভাবতেই চললো সবাই কিন্তু কিছুতেই সেই জলের ঘাটতি মেটানো গেলো না এটা আমাকে খুব খারাপ লেগেছিলো আর গোটা গ্রামে জীবনকে কিন্তু এটা প্রভাবিত করে দিয়েছিলো যে জল নষ্ট করা ভালো নয় এতো দিন বোলে বোলেও কিন্তু মানুষ সচেতন হয় না কিন্তু এইটার পর মানুষ সচেতন হয়েছে বলে আমার মনে হয় এই কষ্টটা কিন্তু খুব বেশিই দিয়েছিলো মানুষকে এমনি সময়ও যদি সজলধারা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু মানুষের জলের অনেক ঘাটতি হয়ে যায় মানুষ জল পায় না খুব খারাপ লাগে তখন আর একবার খুব বন্যা হয়ে গেছিলো বন্যা হয়ে যেয়ে চারদিকে যেন খরায় পরিণত হয়েছিলো এত খরা যে মানুষের কাছে কোনো কিছু খাবার দাবার ছিলো না চাষবাস তো হয় না ফসল হয় না তাহলে খরার সৃষ্টি হয়েছিলো মানুষকে প্রায় অনাহারে দিন কাটাতে হয়েছিলো সেটা কিন্তু মানুষকে বেশ ভাবিয়ে তুলেছিলো এটা খুব ব্যথার জিনিস মানুষ না খেতে পেয়ে বসে আছে দিনে দিনে মানুষ শুকিয়ে যাচ্ছে শুদুমাত্র এই খরার কারণে অতিরিক্ত খরা হওয়ার জন্য মানুষের ফসল নষ্ট হয়ে গেছিলো মানুষ একবারও ফসল করতে পারছিল না তাহলে মানুষ কী করে খাবে কাজ করে খাবে তাও কাজ করার জায়গাটাও তো থাকতে হবে তারও তো পয়সা থাকতে হবে যদি না চাষটাই ভালো হলো খরা হয়ে গেলো তাহলে কী করে কাজ করেই মানুষ খাবে এটা ভেবে ভেবে মানুষের খুব কষ্ট হচ্ছিলো গোটা গ্রামের জীবনকে এটা তো খুব প্রভাবিত করেছিলো এই দুবার দেখেছিলাম খুব গ্রামের মানুষদেরকে প্রভাবিত হতে একবার হচ্চে এই জলের ঘাটতি আর একবার হচ্চে খরা এই দুটো মানুষের জীবন যেন আলাদা রকম হয়ে গেছিলো